আমার প্রিয় লেখক হলেন সুকুমার রায় সুকুমার রায়ের যে ছোটো ছোটো গল্প রয়েছে বাচ্চাদের আনন্দ দেওয়াতে আমার সেই বিষয়গুলি কিন্তু ভীষণ ভালো লাগে আমার মনকে কিন্তু প্রত্যেকবার ছোঁয় আমি সুকুমার রায়ের মোটামুটি সমস্ত ধরনের গল্প কবিতা কিন্তু পড়ে ফেলেছি আমার কাছে সুকুমার রায়ের অনেক গল্প রয়েছে এছাড়াও সুকুমার রায় যে নাটকগুলি লিখেছেন সেগুলিও বেশ ভালো লেগেছে আমার আর আমি লেখার বিষয়ে ছোটো ছোটো গল্প লিখতে পছন্দ করি বিশেষত আমার বাস্তব জীবনের সাথে সম্পর্কিত গল্পগুলি আমি আমার একটি ছোট্ট ডায়েরিতে বেশ গুছিয়ে যত্ন করে লিখে রাখি